ভারতের কিছু জনপ্রিয় খেলা হচ্ছে কাবাডি ক্রিকেট ফুটবল ভলিবল এবং আরও বিভিন্ন রকমের খেলা আছে এই এবং কিছু বিখ্যাত ক্রীড়াবিদ হচ্ছেন পিকে ব্যানার্জি সৌরভ গাঙ্গুলি নীরজ চোপড়া আরও অনেকে রয়েছেন